হ্যালো স্যার হ্যাঁ বলছি স্যার আমার একটা মানে আমার একটা নম্বরে ফোন করেছে তেই ফোন করে বলছে মানে মারবে ধরবে আপনারা আমাদের ওই মানে ওটিপি হ্যাঁ আমি লোকাল থানাতে গেছি সাতই অক্টোবর আমার ফোন করে করে আমার ফোন করে বলছে ওটিপি আমি থানায় ডাইরিও করেছি সাতই অক্টোবর আমায় এরকম ফোন করে এরকম বলছে ঠিক আছে

ঠিক আছে তাহলে নম্বরটা নিন